গাড়ি বাইক সারাই করেন ওনার বলছেন আমার একটা গাড়ি খারা আমার একটা গাড়ির সমস্যা গাড়ির বডি চেঞ্জ করতে হবে পালসার মানে পুরো বডি বডি ভেঙে গেছে হ্যাঁ নতুন লাগাবো

হ্যাঁ কিরকম পড়বে হুম আচ্ছা

আচ্ছা আচ্ছা তা হ্যাঁ আমি করাবো তো আচ্ছা ঠিক আছে

এই ধরুন কালকের দিকে যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে